আমি সাধারণত আমি আমার স্ত্রীর সাথে ভ্রমণ করতে যেতে ভালোবাসি কারণ এখন এমনও অনেক সময় গিয়েছে যে সময় আমরা দুজন দুজনের সাথে ভালোভাবে কথা বলতে পারিনি পরিবারের চাপে এমনও সময় গিয়েছে একসাথে যে আরাম করে বসে খাব দুজনে সেই সময়ও পাইনি যদি ঘুরতে যাই তাহলে দুজনে একসাথে অনেক সময় কাটাতে পারব ঘুরতে যাওয়া মানে তো এই নয় যে আশপাশের পরিবেশটা দেখব শুধু এমন টাইম যে একে অপরকে আরও ভালোভাবে চিনে নেওয়া একে অপরকে আরও ভালোভাবে জেনে নেওয়া সেখানে আমাদের মধ্যে আর কেউ তৃতীয় ব্যক্তি আসবে না সেখানে একে অপরকে ভালোভাবে কথা বলতে পারব সময় কাটাতে পারব একসাথে বসে অনেক গল্প করতে পারব আরও কত কি সেখানে ঘুরতে গিয়ে একসাথে বসে খাওয়াদাওয়া হবে একসাথে আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা আরও ভালোভাবে অনুভব করতে পারব যে একাকিত্ব জীবন ঘরের মধ্যে বসে বসে কাটাচ্ছিলাম সেটার থেকে মুক্তি পাব একে অপরের সাথে অনেক সময় কাটাতে পারব